হ্যালো কে বলছেন আচ্ছা আলমারিটা নেবেন কাঠের আলমারি পাওয়া যায় তারপরে হচ্ছে টিনের আলমারি পাওয়া যায় আপনার কী রকম আলমারি লাগবে বলুন গোদরেজ কোম্পানির আছে গোদরেজ কোম্পানির মাল যেহেতু নিতে চাইছেন দাম একটু বেশি হবে কিন্তু হ্যাঁ অবশ্যই ভালো হবে গোদরেজ কোম্পানির মাল কেউ খারাপ বলতে যথেষ্ট পরিমাণ ভালো হবে মজবুত হবে আলমারিটা কি আপনার বড় নিতে চান না কি ছোটো চেম্বার আপনার এবার যেমন পছন্দ করবেন একটা রয়েছে ডবল আলমারির মতো যেরকম হয় দুটো আলমারির সাইজ যেরকম সেরকম সাইজের একটা জয়েন্ট আলমারি হবে সেটার দামটা প্রায় বেশি পড়বে সেটা প্রায় উনিশ কুড়ি হাজারের কাছাকাছি পড়ে যাবে ঠিক আছে হ্যাঁ দুটো আরেকটা যেটা রয়েছে যেটা একটা সেটা হচ্ছে আপনার দশ হাজার পনেরো হাজারের মধ্যে হয়ে যাবে ভালো হুম এবার যদি নর্মাল কোনো কোম্পানি নিতে চান তখন সেটা আট দশ হাজারের মধ্যে হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনি যেহেতু বলছেন গোদরেজ কোম্পানির নেব এগুলোর দাম একটু বেশি আর যদি হুম আর যদি বলেন আরও একটু দামি নিতে চান তখন চল্লিশ হাজারের কাছাকাছিও এরকম দামেরও পাওয়া যাবে সেটা ডবল ডোরের হবে ভালো সেটা একটু বড় হবে পঞ্চাশ চুয়ান্ন সেমির হবে আর কি সেটা আপনাকে তাহলে আগে থেকে বুকিং করতে হবে